বিবাহের মতন বড়ো অনুষ্ঠানে সময় প্রচুর জল আমরা ড্রামে রাখি জল সঞ্চয় করি বিবাহের অনুষ্ঠানে আমাদের অনেক জল লাগে ঠিকই কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে জলটা যাতে অপচয় না হয় বিবাহের মতন বড়ো অনুষ্ঠানে আমাদের জল অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভা জ বিবাহের মতন বড়ো অনুষ্ঠানে আমাদের জল অনেক অনেকটা আত্মীয় স্বজনের জন্য ব্যবহার হয় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে জল যেন অপচয় না হয় বিবাহের মতন যে বড়ো অনুষ্ঠান আমরা করতে পারি এটা জলের উপরে ডিপেন্ড করে অনেকটা কাজ আমাদের এগিয়ে যায় রান্না বান্না সব কিছুর জন্যই তো জল দরকার হয় বিবাহের যে কাজটা হয় জল খাওয়ার জন্য যেমন অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়ে থাকে তো সেরকমভাবে জল কিন্তু বিবাহের সময়ও লাগে তো জল যাতে অপচয় না হয় জল সংরক্ষণের জন্য এটা ধরে রাখতে হবে জল সবার জন্যই কম হয়ে যাচ্ছে পৃথিবীতে সেটাও আমাদের মাথায় রাখতে হবে